আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমার মা বাবার থেকে পাওয়া শিক্ষা আমি যখন প্রথম মা বলে ডেকেছি সেটাও আমার মা শিখিয়েছেন যখন প্রথম খেতে শিখেছি সেটাও আমার মা শিখিয়েছেন যখন প্রথম হাঁটতে শিখেছি সেটাও আমার মা শিখিয়েছেন যখন প্রথম ইস্কুলে যাই সেটাও আমার মা দিয়ে এসেছেন তাই মায়ের থেকে বড়ো কিছুই হতে পারে না যখন লেখাপড়া করি সেটাও আমার মা লেখাপড়াটাই মনোযোগ দিয়ে শিখিয়েছেন তাই আমি শিখতে পেরে শিখতে পেরেছি বা এত বড়ো হয়েছি যখন প্রথম ইস্কুলে যাই গুরুজনদের শিক্ষক শিক্ষিকাদের কেমনভাবে সম্মান দিতে হয় কেমনভাবে কথা বলতে হয় সেটাও আমার মা শিখিয়েছেন কীভাবে রান্না করতে হয় রান্না করাটাও আমার মা শিখিয়েছেন কীভাবে প্রথম সাইকেল চালাতে হয় সেটাও আমার মা শিখিয়েছেন তাই মা বাবার থেকে বড়ো শিক্ষা আর কিছুই হতে পারে না আমি এখনও বাপের বাড়িতে গেলে আমার মা বাবার কাছ থেকে অনেক শিক্ষাই শিখে থাকি